হ্যাঁ আমার তো লেখার মধ্যে লক্ষ্য অবশ্যই আছে যে সমাজ যাতে সমাজের ভালো দিকগুলো লক্ষ্য রাখতে হবে সমাজের মধ্যে যা ঘটছে সেগুলোকে তুলে ধরতে হবে এবং খারাপ দিকগুলো যেগুলো আছে সেগুলোও তুলে ধরে মানুষকে বোঝাতে হবে যে এগুলো বর্জন করার জন্য হ্যাঁ আমি লেখা দিয়ে মানুষকে বা পরিবেশকে পরিবেশকে যাতে ভালো রাখা যায় এবং খারাপ জিনিসগুলো যাতে বর্জন করে সেগুলো উপোসোদি উপদেশ দিতে হবে আর আমি ছোটবেলায় মানে হ্যাঁ কবিতা গদ্য গল্প লিখেছি বন্ধুবান্ধবদের দিয়েছি এবং তার বাড়ির লোকজন সেগুলো দেখে খুবই ভালো বা বাহবা দিয়েছে আমাকে এটা আমার খুব ভালো লেগেছে তাছাড়া আমি অনেক এ লেখালেখি করতে ভালোবাসি সেই জন্য আমার কাছেও অনেক ছেলেরা আসত বা আমি সেখানে তাদেরকেও অনেক শিক্ষা দিতাম এই কীভাবে লিখতে হয় না লিখতে হয়